সবচেয়ে বড় কথা হল বাইক চালানোর জন্য যে কনফিডেন্স বা মনের জোর লাগে সেটা আগে থাকা উচিত তারপরে বাইক নিয়ে বাইরে বেরনো উচিত আমি বাইক চালানোর জগতে সবচেয়ে বড় প্রবণতার রূপ দেখেছিলাম যখন একটি রোগীকে নিয়ে আর আরেকজন মানুষকে নিয়ে অর্থাৎ একটি গাড়িতে যখন তিন জন কে নিয়ে আমি আরামবাগে আসি তখন ট্রাফিক এক নম্বর ট্রাফিক জাম আর এক নম্বর পুলিশের ভয় বিশেষ করে বাইক চালানোর সময়েই হেলমেট তো অবশ্যই বা কোনো গন্তব্যস্থলগুলির মধ্যে কোনো কিছুই যদি ভয় লাগে সেদিকে ভালো করে দেখে তবে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত নাহলে আপনি সেই রোগীসহ বা আপনি একা সেই বাইকের সাথে রুখতে না পেরে কোন দুর্ঘটনা আচমকাই ঘটতে পারে